প্রতিদিনের কথোপকথনে ব্যবহিত স্ বাংলা ভাষার বাক্যাংশ বা বা বাগ্ধারা হলো এটি একটি বই নির্দিষ্ট পদার্থ বা বিষয়ের উল্লেখ উল্লেখের জন্য আমি বিদ্যালয়ে যাচ্ছি ক্রিয়া ও স্থানের সম্পর্ক বোঝানোর জন্য তিনটি আপেল আছে ও সংখ্যা ও পরা পদার্থের বর্ণনা দেয় যে খুব সুন্দর গায়ক গুণবাচক বিশ্লেষণ ব্যবহারে উদ্ধার হয় যদিও বৃষ্টি হচ্ছে আমি বের হচ্ছি কারণ পরিচিত সম্পর্কে বোঝানোর জন্য বোঝানোর জন্য বাগ্ধারার বালুকা বাড়ি খোঁজে হাঁটু পর্যন্ত জল সইতে হয় না অর্থাৎ সামান্য অসুবিধেও সহ্য করা কঠিন বাঘের সামনে হাসির পাঁজর অর্থাৎ বিশদের সামনে হাস্যরস করা উচিত নয় শূন্য শুলে বন্ধু একে অপরের দুঃখে ভাগ করে নেওয়া মাছের মধ্যে কাঁটা অন্যের সমস্যা বা অসুবিধা বাড়িয়ে দেওয়া ঝরে পড়া বেগুন অর্থহীন কিছু